গীতা ট্রাভেলস এখান থেকে আমি একটা অনলাইন গাড়ি বুক করেছিলাম সেই গাড়িটি এসে পৌঁছানোর পর আমি সে তাতে চেপে যাওয়ার পথে দেখি আপনার গাড়ির সমস্ত রকমের সিট ছেঁড়া ফেটে গেছে এবং ঠিক ঠিক জায়গা মতো হর্নও গাড়ি বাজাতে পাচ্ছে না গাড়ির আয়নাও ভাঙা এই রকম গাড়ি নিয়ে রাস্তাঘাটে বেরোলে বিপদ ছাড়া অন্য কিছু হতে পারে না আর রাস্তাঘাটে বেরোলে এর সমস্ত কিছু নড়বড়ে হয়ে গেছে উল্টে যাওয়ার সম্ভাবনা আছে আপনারা গাড়িটা ঠিক মতো করে পরিষেবা দিয়ে গাড়িটা আবার ঠিক মেরামত করে তারপর বাজারে ছাড়ুন তা নাহলে এর অসুবিধা হতে পারে আমি এই সমস্ত সমস্যা নিয়েই আপনাকে কমপ্লেন জানানোর জন্য ফোন করছি আপনি গাড়িটা ঠিক ঠিক মতো সময় মতো তারপর রাস্তায় নামাবেন